হ্যাঁ আমি এরকম অনুষ্ঠানে গিয়েছি দু একবার যেমন আমি এর আগে মানি মার্কেটে একটু ছোটোভাবে কাজ করতাম সেখানে নেতাজি ইন্ডোর বলে ইন্ডোর আমাদের কলকাতায় নেতাজি ইন্ডোরে একটা প্রোগ্রাম ছিলো ওই প্রোগ্রামে গিয়েছিলাম আমাদের এখান থেকে আমাদের সিনিয়র স্যাররা ছিল আমরা অ্যাসোসিয়েট ছিলাম আমাদের সঙ্গে আরও অনেক লোক ছিলো আমরা একটা বড়ো বাসে করে অন্তত চল্লিশ পঞ্চাশ জন এরকম গিয়েছিলাম ওখানে গিয়ে আমরা প্রথম আমাদের সিনিয়র স্যারেরা আমাদের টিফিন করালো টিফিন করে আমরা টিকিট নিলাম নিয়ে ইনডোরের মধ্যে গেলাম ইন্ডোরের প্রোগ্রাম শুরু হলো প্রথম নাচ গান দিয়ে শুরু হলো তারপরে আমাদের যারা বড়ো বড়ো সিনিয়ররা এবং এম ডি যারা থাকতো ওনারা কিছু বক্তব্য রাখত আমরা শুনতাম মাঝখানে আবার ব্রেক দিত কখনও টি ব্রেক কখনও লাঞ্চ ব্রেক আমার আমরা আবার বাইরে আসতাম এসে খেতাম এনজয় করতাম আবার গিয়ে প্রোগ্রাম দেখতাম এরকম অন্য একটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম যেমন হারবাল লাইভ হারবাল লাইভ বলে একটা নিউট্রিশন কোম্পানিতে আমাদের এইখানে জয়নাগরে টাউন হল বলে একটা হলে এই প্রোগ্রামটা হয় প্রোগ্রামটা দশটা থেকে শুরু হয় তিনটে পর্যন্ত এখানেও এই প্রোগ্রামটা প্রথম একটা সং দিয়ে শুরু হয় সেখানেও আমরা খুব এনজয় করি এবং আমরা অ্যাসোসিয়েট থাকি হলটা অনেকটাই বড়ো প্রায় পাঁচশোর ওপর প্রায় হাজারে মানে অতটা আমার ধারণা নেই তা অনেকটাই লোক থাকে প্রায় হলটা ভরে যায় এবং আমরা ওখানে প্রথম একটা সং দিয়ে শুরু হয় সিনিয়ররা এই প্রোগ্রামটা সিনিয়ররাই শুরু করে আমরা অ্যাসোসিয়েট আমরা বসে থাকি এবং এই নিউট্রিশন নিয়ে এক একটা সিনিয়র এক একটা নিউট্রিশান নিয়ে বলতে থাকে এবং আমাদের এখানে চেয়ারম্যান করা হয় এখানে আমাদের বাইরে থেকে গেস্ট স্পিকার থাকে গেস্ট স্পিকার আসে ওনার কথা শুনতেই আমরা যাই ওনার কথা শুনে আমরা প্রোগ্রাম শেষ করে আবার যে যার বাড়ি চলে আসি